কাজের বাইরে আমার শখ বলতে বাগান চাষ করা কারণ বাড়ি বাগানের সবজির স্বাদটাই আলাদা আমি যখন রাত্রে কাজ থেকে বাড়ি ফিরি তখন সবার প্রথমে বাগানের গাছগুলো যত্ন নিই যদি কোনো দিন আমি বাড়িতে থাকি তবে সেই দিনের বেশিরভাগ সময়টাই আমি বাগানে কাটাই এবং বাগানে গাছগুলোর প্রচণ্ড যত্ন করি বাগান চাষ করা ছাড়া আমার আরেকটি শখ হলো গান করা কারণ আমি গান গাইতে খুব ভালোবাসি গান গাইলে আমার মন অনেকটাই ভালো থাকে আমি প্রতিদিন কাজ থেকে বাড়িতে ফিরে এসে একটু বিশ্রাম নিয়ে গান করতে বসে যাই গান না করলে আমার একটুও ভালো লাগে না